খেলাধুলা হচ্ছে একটা একতা একতা কথা না হলে আমরা খেলব কী করে এবং খেলাটা প্রয়োজন তার সাথে সাথে এক একতাটা মানে খেলার মাধ্যমে সবাইকে এক কাছে একতা করাটাও প্রয়োজন বন্ধুবান্ধবকে নিয়ে খেলার মজাও আলাদা সবাই মিলে একসাথে না হলে কোনো খেলাই যায় না সবাইকে একসাথে দরকার খেলাটা হচ্ছে বন্ধুত্ব বন্ধুত্বের প্রেম বিভিন্ন গোষ্ঠী মানে খেলা একটা প্রয়োজন খেলা মানে মনও ভালো থাকে খেললে সব কিছুই